পশুপালন পশুদের সবাই ভালোবাসে সবাই পশুপালন করে কিছু কিছু ঘর আছে গরু ছাগল হাঁস মুরগি এরা অনেকেই পুষে থাকে হাঁস মুরগিদের চাল গম এই সব শস্যা শস্যদানা এইসব দেওয়া হয় আর গরুকে দেওয়া হয় খড় ঘাস খোল সয়াবিন ভুট্টা এই সব গরুদের দেওয়া হয় গরুকে সবাই ভালোবাসে গরু আমাদের দুধ দেয় দুধ দিয়ে অনেক রকমের জিনিস হয় সেই কারণে গরুকে সবাই ভালোবাসে